হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ বলুন কী কী চাই হ্যাঁ আমার কাছে সবরকমই জিনিস আছে এবার আপনার কী কী চাই সেটা বলুন দেখি সেগুলো আছে না কি হ্যাঁ সব রকমেরই আছে মানে পাথরের সেট মানে কানের হার চুড়ি এইসবের মানে পুরো হারের সঙ্গে সেট তো না আলাদা আলাদা নেবেন হ্যাঁ সিটি গোল্ডের চুড়িও আছে হারও আছে তারপরে সিটি গোল্ডের কানের সুন্দর সুন্দর যেন মনে হবে সোনার মতো এবার সেইগুলো হচ্ছে গ্যারেন্টিযুক্তও আছে

আচ্ছা দেখুন একসঙ্গে যদি অনেক হচ্ছে নেন পাইকারি হিসাবে নেবেন বলছেন তো সেইখানে একটু সুবিধা পাবে পাবেন কিন্তু ওইখানে যে পাথরের সেটগুলো বলছেন না ওই পাথরের সেটগুলোর রেট কিন্তু আলাদা এগুলো কিন্তু মানে এই সিটি গোল্ডের মতো কিন্তু এক নয় কারণ এগুলো তো পাথরের সেই কারণে বুঝলেন আর মানে হ্যাঁ হ্যাঁ সে করে দেবো আপনি আসুন কবে আসবেন বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কাল পরশু কখন আসবেন আমার দোকান সবসময় থাকে কর্মচারীও সবসময় দোকানে থাকে আমাকে তবে একটু ফোন করে নেবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখুন